আপনার মিষ নারায়ণার মিষ্টান্নর ভান্ডার কি আপনার দোকান

কী কী মিষ্টি পাওয়া যায় আপনার দোকানে

ওম যাক আমার পরশু দিনে মিষ্টি আমার পরশু দিনে কিছু মিষ্টি লাগবে আপনি দিতে পারবেন

ঠিক আছে এবার আমাকে একটু বিলটা তো বলতে হবে আমি মিষ্টিগুলো বলি তারপরে আপনি বিলটা আমাকে বলুন আমি সেই বুঝে তো পাঠাবো লোক না আচ্ছা আমি দাঁড়ান দাঁড়ান আমি বলছি আপনি অত ব্যস্ত হলে হবে নাকি আমি বলতে চাইছি যে আপনি লিখুন দুশো রসগোল্লা দশ টাকা পিসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুশো পিস এইটা বুঝতে পারছেন না এতদিন দোকানদারি করছেন আপনি আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে কথা বাড়াবেন না সময় ব্যপ্ত আর তারপরে আপনি দুশো রসগোল্লা লিখেছেন তো এবার হ্যাঁ আর আপনি সন্দেশ লিখুন দেড়শো পিস ওই দশ টাকা পিসের হ্যাঁ হ্যাঁ আর দই দেবেন আপনি তিন কিলো হুম আচ্ছা এবার বিলটা মোটামুটি আমাদেরকে বলে পাঠান হ্যাঁ কম্পিউটার কম্পিউটার আছে আপনি আমি কি ফোনপেতে পেমেন্ট করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো হয় তাহলে আপনার পয়সা তাহলে হচ্ছে এবারে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আগের দিন তো আমার লাগবে না আগের দিনে পাঠাবো মানে ওই অনুষ্ঠানের আগেই পাঠাবো ধরো যদি বিকালে আমার অনুষ্ঠান আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো হ্যাঁ দাদা আটটার পরে লোকজন আসবে আবার সন্ধ্যাবেলায় হ আনলে আনতে আসবে কেননা আপনাদের দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাহলে রাখছি আমি